হ্যালো কে বলছেন হ্যাঁ বলুন আপনি কে বলছেন আচ্ছা বলুন হ্যাঁ পাওয়া যায় তো আপনার কী লাগবে বলুন কী জিনিসটা কী রকম ধরণের জিনিস বাঁশের না কাঠের পোড়ামাটি আচ্ছা বলি তাহলে প্রথম থেকে আপনি বাঁশের কী কী নিতে চান বাঁশের তো অনেক জিনিস আছে ধরুন বাঁশের ফুলদানি হয় মানে ফুলগুলো রাখার জন্যে একটা এ কি বলবো যেটা ফুলের ফুল রাখার জন্য যে স্ট্যাচু হ্যাঁ হ্যাঁ সেগুলো হয় তারপরে বাঁশের কলম হয় আরও অনেক জিনিস হয় ম্যাডাম হ্যাঁ অবশ্যই আপনি দোকানে আসবেন আমি সব সময় থাকি নিজে হাতে তো সব তৈরি করি সেইজন্য দোকানেই থাকতে হয় তো আপনাকে আমি নাম্বারে সব হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব আপনি সেই সেই ঠিকানায় চলে আসবেন এসে বসে দেখবেন কীভাবে তৈরি করছি দিয়ে নিয়ে যাবেন তারপরে দোকানে রাখবেন আপনার ভালো হবে সেটাই পোড়ামাটির ধরুন না যে মূর্তিগুলো হয় আরও অনেক আপনি এখানে আসলে দেখতে পাবেন সবগুলো তো এখন বলা সম্ভব নয় আমি কাজই করছি এখন অবশ্যই আপনি অনেক দূর থেকে আসছেন মানে আপনাকে দেখেশুনে ছাড়ও দিতে হবে এবং দামগুলো দেখেশুনে করতে হবে ধরুন পোড়ামাটির যে মূর্তিগুলো আছে এক একটা পাঁচশো ছশো আটশো টাকা করে পিস এবার আপনি তো দোকানের জন্য নিয়ে যাবেন বেশী অনেকগুলো নেবেন বলছেন তো সেখানে আপনাকে একটু দেখেশুনে দামটা করতে হবে না ধরুন যেটা পাঁচশো সেটা চারশো টাকা করব বা যেটা তিনশো সেটা দেড়শো টাকা করব তো আপনার জন্য সুবিধা মানে যতটা সম্ভব করা যায় ছাড় দেওয়া যায় সেটাই করব হ্যাঁ আমি নিজে হাতে সব বানাই বাড়ির মধ্যেই দোকান এখানেই সব বানাই হ্যাঁ অনেক অনেক

ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসবেন ঠিক আছে